হ্যাঁ স্যার আমি সুভাষগ্রাম থেকে মৌমিতা নস্কর বলছি বলছি যে আমার কালকে আমি সকালবেলা থেকে আমার একটু পেটে ব্যথা করছিলো আজকে অত্যাধিক পেটে ব্যথা করছে তো আপনি আমি জানি না কেন পেটে ব্যথা করছে ওই জন্য আপনার নম্বরটা আমি পেলাম ওই জন্য আপনাকে কল করলাম আপনি ডক্টর অভিজিৎ বলছেন তো কালকে সকাল থেকে রুটি তরকারি হুম না আমি গ্যাসের ট্যাবলেট একটা খেয়েছি স্যার তাও কমছে না তাই আমি বলছি

আপনার চেম্বারটা কোথায় আপনার হসপিটালটা কোথায় আচ্ছা আপনি কতোক্ষণ থাকবেন আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি গিয়ে আপনার সাথে কথা বলছি আর এইটা দিলে ঠিক হয়ে যাবে তো তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে তো কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে তো ওই কারণে বলছি

কারণ অনেকক্ষণ ধরে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি তাও কমছে না অনেকক্ষণ ধরে অপেক্ষাও করলাম যে হয়তো কমে যাবে তাও কমছে না তো ওই কারণে বলছি আর এখান থেকে তো অনেকটা দূর আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে আপনার সাথে কথা বলছি ঠিক আছে রাখছি